হ্যালো হ্যাঁ বলছি মলিনা ম্যাডাম বলছিলাম যে আমি তো এই কিছু দিন হল উচ্চমাধ্যমিক দিয়েছি আপনারই স্কুলের ছাত্রী এই ভবিষ্যতে মানে কীরকম কী পড়াশোনা নিয়ে এগোব ও সেই কারণেই আপনার সঙ্গে আলোচনা করব বলেই ফোনটা করেছি এখন তো ধরুন চাকরি চাকরি সেরকম নেই তাহলে কী নিয়ে কী পড়ব পড়লে মানে ভবিষ্যতে ভালো হবে সেটাই ওই বলতেই জানতেই আপনার কাছে ফোনটা করেছি বলুন এখন সাধারণ জিনিসে তো পড়াশোনা করলে সেরকম চাকরি মিলছে না ওই কারণ সে পড়ে যেতে বলতে সেরকম মানে খুব ভালো মতো পড়াশোনা করলে তবে হচ্ছে আমার একটু ইচ্ছা আছে নার্সিং নিয়ে পড়াশোনা করার সেটা পড়লে কেমন হয়

নার্সিং সবাই পড়ছে কিন্তু ম্যাডাম জি এন এমটা তো খুব ভালো শুনছি জি এন এমটা যদি পড়া যায় তাহলে অনেক রকম মানে কাজের সম্ভাবনা আছে শুনছি ওই আচ্ছা আর বলছি না অনার্স করব সেটা কি করলে ভালো হবে ওই জন্যই তো ফোনটা করছি যে ও যে অন্য কোনো সাবজেক্টে অনার্স করব কি সেটাতে নিয়েও এগিয়ে গেলে সেটাও কি ভালো হবে ভাবছি ভাবছি ভূগোল ভূগোলে অনার্স করব এখন তো ভূগোলের ম্যাডাম চাহিদাটা খুব বেশি শুনছি হুম ভূগোলটা নিয়ে আমি তাহলে অনার্স করতে চাইছি ভূগোলটা নিয়ে অনার্স করে আর যদি সেরকম কোনো কাজ পাই তাহলে দেখি আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি তাহলে হ্যাঁ